আমরা এই দৌড়বো কেন দৌড় নিয়ে অনেকে প্রশ্ন করেন দূর হেঁটে কী হবে দৌড়ে কী হবে কিন্তু যারা করেন তাদেরকে আবার জিজ্ঞাসা করে দেবেন তারা কেমন আছেন দৌড়নোর যে কত রকমের উপকার শরীর অনেক ভালো থাকে হুম শুধু যে ওই টাইম নিয়ে খেলাম চান করলাম ঘুমালাম ওই সব না এটাই কিন্তু একটা ব্যায়াম এটাও বড় ধরনের একটা ব্যায়াম শরীরে আর বাচ্চাদের বিশেষ করে সকালবেলা তুলে ওদের ওই দৌড় করানো হাঁটানো এটা করলে অনেক তারা ছোটো থেকেই অনেকটা মানে ভালো থাকবে শরীরে হ্যাঁ বিশেষ করে আপনার শরীরে যে হার্টের প্রবলেম তারপর তো যা যারা ডায়াবেটিস রুগী সুগারের রুগী গ্যাস এইগুলো এগুলো মারাত্মক কাজ দেয় দৌড়ে এটা আপনারা ডাক্তারের সাথেও আলোচনা করে দেখতে পারেন তারাও অমত করবেন না তারাও কিন্তু সাজেশান দেন যে হ্যাঁ এটা সকালবেলা করবেন সকালে অনেকে পারেন না তারা বকোলে করুন বিকালে হেঁটে দেখুন রাস্তায় শরীরটা কেমন থাকে হ্যাঁ আপনারা যখন যে টাইমটা পাবেন আর কি একবার চর্চা করুন না যেমন ব্যায়ামটা আপনারা যেমন করছেন অনেকে প্রাণায়াম করেন সকালবেলা তার সাথে একবার এইটা একবার করে দেখুন হ দৌড়ে এসে দৌড়ের সাথে আমাদের অনেক অনেক উপকার